আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরে দেখা যায় হিমালয় পর্বতমালার কিছুটা অংশ এবং দক্ষিণে আমরা দেখতে পাই বঙ্গোপসাগরের কিছুটা অংশ তো দুয়েই সংমিশ্রণে গঠিত আমাদের এই রাজ্যের ভূপ্রকৃতি এবং আবহাওয়ার কিন্তু অনেক ধরণের বৈশিষ্ট্য দেখা যায় যেমন আমরা উত্তরে পার্বত্য জলবায়ু দেখতে পাই আবার দক্ষিণে দেখতে পাই মালভূমি অঞ্চল এবং উপকূলীয় আবহাওয়া আর তাছাড়াও উত্তরের যে পার্বত্য অঞ্চলের যে বনভূমি সেই বনভূমির গাছপালার মধ্যেও রয়েছে অন্য রকমের বৈশিষ্ট্য এবং দক্ষিণের যে বনভূমি তার গাছপালার মধ্যে রয়েছে অন্য রকমের বৈশিষ্ট্য যা ভারতের অন্য কোনো রাজ্যে দেখা যায় না দুয়েরই সংমিশ্রণে গড়ে ওঠা আমাদের এই রাজ্য আমাদের একটা গর্বের বিষয় আমাদের রাজ্যের রাজধানী কলকাতা যা আগে ছিলো ভারতের রাজধানী পরবর্তী সময়ে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় আর ভারতের এরকম একটা রাজ্য অনেক উন্নতির যার সম্ভাবনা রয়েছে সেই রাজ্যে দাঁড়িয়ে সেই রাজ্যের একজন নাগরিক হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি